পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি ভর্তি প্রতিক্রিয়ার জন্য আমাকে যেসব জিনিস আনতে হচ্ছে সে হচ্ছে অ্যাডমিট কার্ড এবং টুয়েলবের এইচ এস এর নাম্বার নিয়ে আসতে হয় এবং একটি ফর্ম ফিলাপ কোত্তে হচ্ছে সে ফর্মটি ফিলাপ করে আরো যেমন ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড ডেট অফ বার্থ সার্টিফিকেট এই সব লাগে সেই কারণে আমি ভত্তি হোয়ার পয় পয়োজনিয়তাগুলি হল এই কলেজে ভর্তি প্রতিকিয়াগুলি এই সব জায়গায় প্রতিফলিত হয় এবং আধার কার্ডের লাগে এবং আপনার ফর্ম ফিলাপ করতে হয় একটি লেপ সেই লেপ ভরতে হয় এবং সবচেয়ে জরুরী জিনিস হচ্ছে ভর্তি হতে গেলে ফর্ম ফিলাপ করে আপনার কোর্স ফি দিতে হয় যেটি হাজার বা দু হাজার টাকা হতে পারে সেই অবধি ফিলাপ করতে হয় এবং এই কোর্স ফি টি দিতে হয় আর এই ইঙ্গিতে প্রবেশিকা পরীক্ষার গ্রেডটি প্রতিফলিত হতে গেলে আপনার এই সব জিনিস তথ্য জরুরী হয় হতে থাকতে হয়